চিত্রকলা বলতে আমরা বিভিন্ন ধরনের পেইন্টিং বা ছবিদের ছবিকে বুঝা বলি ছবি আমাদের প্রত্যেকের কিন্তু জরুরি জিনিস একটা নিরন্তর জিনিসকে মানে সেটাকে প্রস্ফুটিত করে সামনে নিয়ে আসা জীবন্ত করে তোলা এঁকে সেটাকে এঁকে জীবন্ত করে তোলা সেই জিনিস আমারও মনে হয় যে আমি যদি পারতাম তাহলে এর এই জিনিসটাকে জীবন্ত তুলে আনতে পারতাম কিন্তু তা পারিনা যেহেতু আমি পেইন্টিং শিখিনি তো চিত্রকলা এমনই জিনিস যে এ এটার শিক্ষা ছোটোর থেকেই প্রত্যেকের নেওয়া উচিৎ প্রত্যেককে এর সঙ্গে একটা গভীর সম্বন্ধ রাখা উচিৎ যে চিত্রকলা হাতের বিভিন্নভাবে তা পরিস্ফুটিত করা সেটাকে হাতে ধরে শেখানো বা তোলা অনেকেই এটা মনে করেন যে চিত্রকলা পেন্টিংয়ের আগে অন্য কিছু নেই পৃথিবীতেও মহান মহান সব পেইন্টার সব জন্মগ্রহণ করেছেন আমাদের ভারতবর্ষেও বহু পেইন্টার বহু বড়ো বড়ো পেন্টিং আর্টিস্ট আমাদের এখানেও আছেন তো যার জন্য চিত্রকলা হচ্ছে একটা এমনই জিনিস যে এর প্রয়োজন খুবই ভালোভাবেই আছে এর প্রয়োজন বরাবর থাকবে আজকে নয় আজীবনকাল চিত্রকলার একটা প্রয়োজন থাকবে বহু প্রাচীনকাল থেকে চিত্রকলার প্রয়োজন হয়ে আসছে আগামীদিনেও এর প্রয়োজন বোধ আমরা আশা রাখি